আমি ক দিন আগে ফ্লিপকার্ট থেকে একটা কানের দুল কিনেছিলাম যেটা আমাকে ফোটোতে বা আমি ওখানে দেখেছিলাম আর রিভিউ পড়ে যতো দূর ভাবলাম মানে প্রোডাক্টটা খুব ভালো না খুব খারাপ না মোটামুটি ছিলো আর কোয়ালিটি হিসেবে মানে দেখতে গেলে ভালো ছিলো মোটামুটি ভালো ছিলো ওখানকার রিভিউ আমি যা দেখলাম কিন্তু মনে সাহস রেখে আমি ওই কানেরটা কিনেই নিয়েছিলাম কিনে নিয়ে যখন আমার কাছে এসেছিলো আমি তো খুব দেখে কানের দুলটা দেখে তো আমি অবাক হয়ে গিয়েছিলাম আমি যতোটা ফটোতে দেখেছি ওখানের রিভিউতে যা বলা ছিলো তার থেকে সত্যিই খুব ভালো ছিলো হয়তো তাদের মানে কোনোভাবে প্রোডাক্টটা খারাপ হয়েছিলো কিন্তু আমি জানি না কিন্তু আমার কাছে যেই প্রোডাক্টটা মানে কানের দুলটা আমি পেয়েছিলাম সেটা অসম্ভব সুন্দর ছিলো আমি যেভাবে যেরকম কোয়ালিটি এক্সপেক্ট করেছিলাম মানে যতোটা ভালো ভেবেছিলাম তার থেকেও অত্যাধিক ভালো ছিলো আর যেরকম কালার আমি এখনো মা মোটামোটি অনেক দিন অনেক দিন হয়ে গেলো আমি কানেরটা পরছি এখনো পর্যন্ত কালারটার এক মানে কানেরটার এক ফোঁটা রঙ ওঠে নি মানে কোনো জায়গায় সেই কানের ভেঙে যায়নি আমার হাত তেকে কানেরটা অনেকবার পড়ে গেছে কিন্তু একবারও ভাঙেনি সেই কানেরটা মানে এতোটাই ভালো আমি এতোটা ভালো কোয়ালিটি আমি ভাবদেই পারিনি কানেরটার রঙ তেকে শুরু করে ক কানেরটা মজবুত এতো ভালো মানে সব দিক তেকে কানেরটা আমার খুব খুব ভালো লেগেছে